পশ্চিমবঙ্গের সংস্কৃতি ভারতীয় সংস্কৃতির একটি অঙ্গ এই সংস্কৃতির শেকড় নিহিত রয়েছে বাংলার সাহিত্য সংগীত শিল্পকলা নাটক ও চলচ্চিত্রে পশ্চিমবঙ্গে হিন্দু মহাকাব্য ও পুরান ভিত্তিক জনপ্রিয় সাহিত্য সংগীত ও লোকনাট্যের ধারাটি প্রায় সাতশো বছরের পুরোনো উনিশ শতকে অধুনা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ছিল নববাংলার জাগরণের ও হিন্দু সমাজ সংস্কার আন্দোলনের প্রধান কেন্দ্র বিশ শতকের প্রথমার্দ্ধে এশিয়ার প্রথম নোবেল পুরস্কার বিজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর পশ্চিমবঙ্গ সহ সমগ্র বাংলার প্রধান সাংস্কৃতিক ব্যক্তিত্বে পরিণত হন তার প্রভাব পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে আজও অক্ষুন্ন এইসময় চলচ্চিত্র পশ্চিমবঙ্গের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে ওঠে বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সাতচল্লিশ সালে ভারত বিভাগের পর এরপর উনিশশো পঞ্চাশের দশক থেকে পশ্চিমবঙ্গে চলচ্চিত্রে সত্যজিৎ রায় মৃনাল সেন ঋত্বিক ঘটকের মতো চিত্রপরিচালকদের আবির্ভাব হয় পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে ধর্মের প্রভাব ব্যাপক হিন্দু ধর্ম পশ্চিমবঙ্গের জ জনসংখ্যার সংখ্যা গরিষ্ঠের ধর্ম হওয়ায় এই ধর্মের প্রভাবই সর্বাধিক লক্ষিত হয় শারদীয়ায় দুর্গা পুজো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় উৎসব কালী পূজাও মহা সমারোহে উদযাপিত হয় অন্যান্য উৎসবের মধ্যে প্রধান সরস্বতী পূজা দোল যাত্রা রথ যাত্রা পয়লা বৈশাখ বই মেলা ইত্যাদি পশ্চিমবঙ্গের উৎসব এবং অনুষ্ঠান পশ্চিমবঙ্গের উৎসব অনুষ্ঠান তাদের একটি নিজেস্ব স্বতন্ত্র সুন্দর্যতা বহন করে সারা বছর ধরে পালিত হয় বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের সাংস্কৃতিক গতিশীলতা প্রকাশ পায় বিভিন্ন উৎসবগুলির মধ্যে দুর্গা পূজা ঈদ দীপাবলি কালী পূজা খ্রীষ্টমাস দোল যাত্রা এবং পয়লা বৈশাখ হল অন্যতম পশ্চিমবঙ্গ ঐতিহ্যগত ঐশ্বর্যে স্পন্দিত স্থল হিসেবে গণ্য হয় মিশ্র সাংস্কৃতিক অনুষ্ঠানে সমৃদ্ধ এই রাজ্য বিভিন্ন স্থানে উৎসবের সময় উল্লাস ও স্ফুর্তির এক সোর্সাব্যাস্থ ক্ষেত্রে পরিণত হয় দুর্গা পুজো অসুর রাজ্ মহিষাসুর কে বধ করার পর দেবী দুর্গার বিজয় উল্লাসকে কেন্দ্র করে উৎসব পালিত হয় শরৎ ঋতুতে এই দূর্গা পুজোর উল্লাসিত পরিমণ্ডল সমস্ত বাংলার মানুষদের সম্পূর্ণ রূপে আচ্ছন্ন করে থাকে সপ্তমী অষ্টমী নবমী বিজয়া দশমী হলো এই উৎসবের প্রধান চারটি দিন যখন দেবী মায়ের পূজা হয় ঈদ পূর্ব ভারতের প্রবেশদ্বার পশ্চিমবঙ্গের বিভিন্ন আনন্দময় এবং সমৃদ্ধ উৎসবের প্রাচুর্য্য রয়েছে একটি কথার চল আছে যে বাঙলার যে বাঙালির ক্যালেন্ডারে বারো মাসে তেরো পার্বণ পালিত হয় এই ধর্ম নিরপেক্ষ রাজ্যটিতে শুধুমাত্র বাঙালি উৎসব পালিত হয় এমন নয় এখানে ঈদ এবং ক্রীশমাসের মতো উৎসবগুলিও চরম উৎসাহের সাথে পালিত হয় ঈদ হলো একটি বৃহত্তম মুসলিম উৎসব খুবই ধূমধাম এবং জাঁকজমকের সঙ্গে পশ্চিমবঙ্গ জুড়ে পালিত হয় ইদলফিতর রমজান যা সূর্যাস্ত পর্যন্ত নামাজ এবং উপবাসের কঠোর মাধ্যমের সঙ্গে জড়িত মাসের পর চরম ধুমধামের সঙ্গে পালিত হয় রমজান মাসের শেষ দশটি রাত লৈলুত উল কাতার বা ক্ষমতার রাত্রির পবিত্র দিন হিসেবে গণ্য করা হয় কালী পূজা পশ্চিমবঙ্গ তার সংস্কৃতির উন্মত্ততা এবং উল্লাসিত উৎসব পালন সহে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র বর্ণময় বাংলা সংস্কৃতি এবং শহরের প্রাণবন্ত নাগরিকগণ স্ফুর্তির সঙ্গে প্রতিটি আল্হাদিত উপলক্ষ উৎযাপন করতে ভালোবাসে একটি শুদ্ধ বাঙালি উৎসব কালী পুজো এই রাজ্যে সমৃদ্ধ এবং জাঁকজমকের সঙ্গে পালিত হয় পশ্চমবঙ্গের বৃহত্তম উৎসব দুর্গা পুজো গোটা রাজ্যে ধুমধাম এবং আড়ম্বরপূর্ণভাবে পালিত হয় আর পাঁচদিন ধরে পূর্ণ চন্দ্রের উপস্থিতিতে বা পূর্ণিমার রাত্রে যখন কৌশিকী চন্দ্রপ্রভা সমগ্র ব্রক্ষ্মান্ডকে আলোড়িত করে তখন লক্ষ্মী পূজার দিনে সম্পদের দেবী লক্ষ্মী পূজা করা হয় রাস যাত্রা বিভিন্ন বাঙালি উৎসবের মধ্যে রাস যাত্রা হলো একটি জনপ্রিয় উৎসব সমগ্র পশ্চিমবঙ্গে এই ধর্মীয় উৎসব রাস যাত্রা পালিত হয় এটি সাধারণত শীতকালে প্রায় ডিসেম্বর নাগাদ অনুষ্ঠিত হয় এই রাস যাত্রা উৎসবটি রথ না্মেও পরিচিত ভগবান শ্রী কৃষ্ণকে সম্মান জানিয়ে জ্ঞাপনের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ বিভিন্ন অংশে পালন করা হয় এই উৎসবটি গঙ্গাসাগর মেলা পশ্চিমবঙ্গের রাজ্যটি একটি সাংস্কৃতিক অন্য মাত্রায় ঐশ্বর্যশালী হয়ে রয়েছে এখানকার পালিত উৎসবগুলি এই রাজ্যের অনেক কথা বলে সারা বছর ধরে অনুষ্ঠিত হয় বর্ণময় উৎসবগুলি উচ্ছাসিত নাগরিকদের ইচ্ছা পূরণ করে চলে এবং তারা উৎসাহের সঙ্গে সমস্ত অনুষ্ঠানগুলি পালন করে থাকে গঙ্গাসাগর মেলা সম্ভবত রাজ্যের সর্ব বৃহত্তম মেলা গঙ্গাসাগর মেলা নামের সুপারিশ অনুযায়ী গঙ্গাসাগর মেলা চব্বিশ পরগণার জেলার গঙ্গাসাগর এবং বৃহৎ বঙ্গোপসাগর তীরে অনুষ্ঠিত হয় এই উৎসব মকর সংক্রান্তি উপলক্ষে অনুষ্ঠিত হয় এই সময় তীর্থযাত্রী ও ভক্তরা এই সাগরদ্বীপে ঝাকে ঝাকে ভিড় করে জানুয়ারি ও ফেব্রুয়ারী মাসের শীতকালে এই মেলা অনুষ্ঠিত হয় পৌষ মেলা পশ্চিমবঙ্গ রাজ্যটি তার অতুলনীয় সৌন্দর্য্য মেলা উৎসবগুলি সাংস্কৃতিক উত্তরাধিকার ও প্রাচীন ইতিহাসের প্রাচুর্য উল্লেখিত আছে পৌষ মেলা একধরনের মেলা যা শান্তিনিকেতনে অনুষ্ঠিত হয় এবং এটি শুদ্ধ বাঙালি সংস্কৃত নিয়ে রচিত শীতকালের গোড়ার দিকে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সুন্দর স্বর্গোদ্যানে শান্তিনিকেতনে প্রতিবছর এই পৌষ মেলা অনুষ্ঠিত হয় এই মেলা সাম্প্রতিক বছরের বিদায় লগ্নে এবং নতুন বছরের আগমনের প্রস্তুতির সময় এক নতুন আশায় এক নতুন প্রতিশ্রুতি নিয়ে আসে মাসের সাত থেকে নয় তারিখের মধ্যে এই মেলা অনুষ্ঠিত হয় সরস্বতী পূজা সরস্বতী পূজা এমন এক ধরনের উৎসব যা পশ্চিমবঙ্গের প্রায় সব বাঙালির বাড়িতেই পালন করা হয় এই দিনে জ্ঞান এবং চারুকলার দেবী মহান নিষ্ঠার সঙ্গে পূজিত হন বাঙালি সম্প্রদায় জ্ঞান এবং চারুকলাকে তার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করে সব বয়সের ব্যক্তি অতুলনীয় উৎসাহের সঙ্গে সরস্বতী পূজায় অংশ গ্রহণ করেন দেবী সরস্বতী অধিকাংশ বাঙালির ঘরে একটি আবশ্যিক হিসেবে পূজিত হন এমনকি যারা নাস্তিক তাদের ঘরেও সরস্বতী পূজা পালন করা হয় এছাড়াও বাঙালিরা আরো বিশেষ বিশেষ অনুষ্ঠানের ক্ষেত্রে আকৃষ্ট বোধ করেন যেমন ক্রীড়া ক্রীড়া যেমন স্পোর্টসের মধ্যে ক্রিকেট ফুটবল কবাডি ইত্যাদির ক্ষেত্রে বাঙালিরা বিশেষ আকর্ষণ বোধ করে